হ্যালো হ্যালো হ্যাঁ আমি প্রীতি বলছি হ্যাঁ তুই মনীষা তো হুম এই আমি না কানকি ধাম মন্দিরে পুজো দিতে যাবো তো কী করতে হবে মানে ওখানে কেমন ভিড় হয়

উপোস করতে হবে আর মানে ওখানে ভিড়টা কেমন ওখানে গিয়ে মানে মন্দিরে তো যাবো আর কী কী করতে হবে এই আর কী আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো যাবো সপ্তাখানেক পর যাবো তো তা তোর কাছ থেকে আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি কেমন জায়গাটা মানে বাড়ির থেকে কটার দিকে বের বেরোয়ছিলিস তুই যখন গেছিলি

হুম মানে এক দিনের মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলি ও আচ্ছা এই যাবো পাঁচ তারিখে আমি একা যাবো না না ফ্যামিলির সাথে না না আচ্ছা ঠিক আছে